পশ্চিমবঙ্গের জীবনধারাকে রূপদানকারী প্রধান যে সাংস্কৃতিক প্রভাবগুলি রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ধর্ম ভিত্তিক এবং ভাষা ভিত্তিক আমাদের পশ্চিমবঙ্গের জীবনধারায় বেশিরভাগ যে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তারা কিন্তু আমাদের বারো মাসে তেরো পার্বণের কথা বলা হয়েছে আমাদের কিন্তু প্রত্যেক মাসেই কিছু না কিছু উৎসব হয়েই থাকে এই ধরুন দুর্গা পূজা লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মা বিপত্তারিনীর পুজো বজরংবলীর পুজো শিবের পুজো বিভিন্ন রকম দেবতার পুজো কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের জীবনধারায় রয়েইছে আর ভাষা পশ্চিমবঙ্গের যেহেতু প্রধান ভাষা বাংলা সেজন্যে বাংলার মানুষরা কিন্তু তাদের ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব উদযাপন করে থাকে